হ্যাঁ আমি আমার এলাকা ছাড়া ভিন্ন স্থলে বাই একটু অন্য জায়গায় পাখি দেখেছি আমার এলাকার পাখিগুলো যেগুলো আমি দেখতে পাই সেগুলোর সাথে আমি খুবই পরিচিত যেমন শালিক চড়াই পায়রা বক কোকিল অনেক পাখি রয়েছে যেগুলো সব সময় আমি দেখি এগুলো আমার খুবই চেনা কিন্তু যদি এখান থেকে একটু দূরে বিশেষ করে নদী এলাকা সুন্দরবন এলাকায় যাওয়া যায় সেখানকার পাখিগুলো একটু ভিন্ন হ্যাঁ সেখানকার লোকালয়েও চড়ুই পাখি শালির পাখি দেখা যায় কিন্তু কিছু পাখি রয়েছে আলাদা যেমন কাদা খোঁচা যেটা আমাদের এলাকায় দেখা যায় না এটা শুধুমাত্র নদী এলাকায় দেখা যায় তো আমি আমার আবাসস্থল থেকে যখন দূরে কোথাও পাখি দেখি তখন আমি আমার দেখা পাখিগুলোর সাথে তুলনা করতে থাকি যে আমার পরিচিত পাখি কি না বা আমার এলাকায় কখনও দেখেছি কি না তার রঙ তুলনা করতে থাকি সাইজটা দেখতে থাকি ঠোঁট দেখতে থাকি পাখিগুলো আমার সাথে পরিচিত কি না আমার এলাকায় কখনো দেখা গেছে কি না এগুলোই দেখতে থাকি